বাংলা ভাষা একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ভাষা যার হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে এটি ভারত বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অনেক দেশে এ ভাষার ব্যবহার করা হয় প্রায় দুশো ষাট মিলিয়ন মানুষ এই ভাষার ব্যবহার করে ভবিষ্যতে বাংলা ভাষাকে উন্নত এবং সংরক্ষণের জন্য যে যে পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে বলে আমার মনে হয় সেগুলির মধ্যে প্রথমে যে পদ্ধতির অবলম্বন করতে হবে আমাদের সেটি হল বাংলা ভাষা ও শিক্ষাকে আরও উৎসাহিত করতে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে বাংলা ভাষার জন্য বিশেষ করে বেশি বৃত্তি এবং উৎসাহ প্রদান করতে হবে দ্বিতীয়ত বাংলা সংস্কৃতিকে আরও প্রচার করতে হবে সরকার এবং বেসরকারি সংস্থাগুলি বাংলা ভাষায় চলচ্চিত্র টেলিভিশন অনুষ্ঠান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে আরও বেশি বেশি প্রচার করতে হবে তৃতীয়ত বাংলা ভাষার জন্য আরও বেশি সফ্টওয়্যার অ্যাপ তৈরি করতে হবে সরকার এবং বেসরকারি সংস্থাগুলি বাংলা ভাষার জন্য আরও বেশি গবেষণা এবং উন্নয়নকে অর্থায়ন করতে পারবে বাংলা ভাষার উপর গবেষণা বৃদ্ধি করতে হবে এটি বাংলা ভাষার ইতিহাস ব্যাকরণ শব্দভাণ্ডার সম্পর্কে আমাদের বোঝাপড়াটাকে উন্নত করতে সাহায্য করবে চতুর্থত বাংলা ভাষার জন্য আরও বেশি লেখার এবং অনুবাদের সুযোগ তৈরি করে দিতে হবে এটি বাংলা ভাষার ব্যবহারকে উৎসাহিত করতে সাহায্য করবে পঞ্চমত বাংলা ভাষার জন্য আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা করা উচিত এটি বাংলা ভাষার গ্লোবাল ভাষাকে পরিণত করবে এই বিষয়গুলি বাংলা ভাষাকে উন্নত এবং সংরক্ষণ করতে পারে বলে আমার মনে হয় বাংলা ভাষাকে উন্নত এবং সংরক্ষণের জন্য এগুলি একটি কার্যকর পরিকল্পনা